হ্যালো শুনছি আপনাদের এই দক্ষিণ দিনাজপুরের আপনাদের এই মিষ্টির দোকানটার নাকি খুব সুন্দর মিষ্টিতে তো বিক্রি হয় তা কেমন কি মিষ্টির দাম টাম বলুন দেখি আচ্ছা হ্যাঁ শুনেছি তো ওই জন্য তো আপনার সঙ্গে একটু কন্ট্যাক্ট করছি

আচ্ছা হ্যাঁ আচ্ছা ক আমি তো ওই মানে সবাই বলছ বাবা ওই দক্ষিণ দিনাজপুরের ওই মিষ্টি দোকানটা খুব সুন্দর মিষ্টি খুব মানে অনেকের মুখে শুনেছি তো ওই জন্য আমি বলি তাহলে একটু দেখে দেখি তাহলে আমার বাড়িতে অনুষ্ঠান আছে তাহলে কিছু অর্ডার টোরডার দেবো বুঝিয়েছেন তাহলে আপনি ইয়ে করুন ওই ছ টাকার দামি যে রসগোল্লা আমাকে একশো পিস দেবেন কিন্তু টাইমে আপনি ডেলিভারিটা আমাকে দিতে হবে বুঝেছেন কেন অনুষ্ঠান বাড়ি বুঝতে পারছেন তো যদি টাইমে না আসে তাহলে খুব অসুবিধে হয়ে যাবে বলুন হ্যাঁ হ্যাঁ আচ্ছা

হ্যাঁ দাদা কিন্ত একদম টাইমে আপনি